সঙ্গীত হচ্ছে আনন্দের জিনিস সঙ্গীতের সৃষ্টি মানুষকে আনন্দ দেওয়ার জন্য সুতরাং সঙ্গীতে কোনও চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা আমার মধ্যে আমি ঠিক অতটা বুঝতে পারিনা চ্যালেঞ্জিং কিছু কিছু গান আমরা দেখেছি যেটা কবির লড়াই বা মুর্শিদের গান সেইগুলোর মধ্যে আমরা দেখেছি এবং আমরা যেমন অ্যান্টনি ফিরিঙ্গিতে আমরা দেখেছি বা মৌচাক সিনেমাতেও দেখেছি নারী পুরুষের মধ্যে যে একটা চ্যালেঞ্জিং গান সেগুলোকে আমরা অন্যভাবে আর আমরা সেটা অন্যভাবে আনন্দ নিয়েছি কিন্তু আমরা ঠিক চ্যালেঞ্জ হিসাবে কখনই কোনও একটা একটা শিল্পী আরেকটা শিল্পীকে চ্যালেঞ্জ জানানোর জন্যই কখনও সে সঙ্গীত শিক্ষার সে নেয় না মানুষ সেই সঙ্গীত শিক্ষার পিছনে মানুষের শুধু আনন্দ দেওয়াটাও আছে তবে আমার মনে পড়ে একটা জায়গাতে যে একটা জায়গাতে আমি মনে করেছিলাম যে আমি ওখানে খেলি ছবির সুরে গানটা করব কিন্তু তার ওখানে একজন উনি ওই গানটা গেয়ে দিলেন সুতরাং আমি তো ওই গানটা গাইতে পারব না কিন্তু ওই সমকক্ষ মানে ওই টাইপেরই আমি তখন হে হে চিরসুন্দর বিশ্বচরাচর গানটা গাইলাম এটা ঠিক চ্যালেঞ্জের নয় যে আমি এই গানটা তৈরি করে নিয়ে এসছিলাম যে এই গানটা না শিখিয়ে আমি না শুনিয়ে আমি এই গানটা শোনালাম